না এখনও অব্দি সেরকম কোনো বহির্বিশ্ব থেকে সংযোগ বিচ্ছিন্ন করে কোনো একটা ট্রিপ প্ল্যান করা বা এ করা এরকম এখনও চিন্তা ভাবনা কোনো দিন করি নি আপাতত ভারতের ভেতরেই এমন অনেক জায়গা আছে যেগুলো খুব সুন্দর বিদেশ ভ্রমণেরও ইচ্ছা আছে কিন্তু বিদেশে সব জায়গাতে নয় কিছু কেমন জায়গা তো দেখা যাক আপাততো এরকম কোনো চিন্তা ভাবনা নেই বা আমি এখনও এখনো এরকম কোনো জায়গায় যাই নি